বলছি আপনি তো ফ্লাটের কমিটির মেম্বার বলছেন বলছি এখন তো খুব শীত পড়েছে একটু আমাদের সোয়েটার চাদর এগুলো দিলে ভালো হয় হ্যাঁ যদি একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি হলে ভালো হয় ভীষো এখন তো খুব ঠান্ডা পড়েছে বলছি এখন তো খুব ঠান্ডা পড়েছে একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আর একটু বেতনটা বাড়ালেও ভালো হয় আট হাজার ওটা দশ হাজার করলে ভালো হয়